আমরা পশুদের থেকে অনেক ফসল রক্ষা করতে হয় কারণ কারণ অনেক পশু আছে যেগুলি আমাদের ফসল নষ্ট করে দেয় যেমন আমরা কাকতাড়ুয়া ব্যবহার করে থাকি যাতে কাক বা কোনো পশু পশু এসে আমাদের ধান ধান খেতে না পারে আমাদের জমিতে আবার অনেক ছাগল গোরু আছে যারা ধান মুড়িয়ে খেতে পারে আমাদের আমাদের মা জমিতে ফসল আমরা তো সবসময় তো আগলে রাখতে পারব না ওই জন্য সেগুলি থেকে বাঁচানোর জন্য আমরা জাল ব্যবহার করে থাকি